আমার ধর্ম অবশ্যই আমাকে সমাজসেবা সম্পর্কে শিক্ষা দান করে এটি অনুশীলন করার জন্য কোনো নির্দিষ্ট সময় বা পদ্ধতি হয় না আমরা সমাজ সেবা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি সমাজসেবা করার জন্য নির্দিষ্ট কোনো সময় হয় না যখন মানুষের প্রয়োজন হয় সমাজে থাকা মানুষের সেই সময়ই তাদেরকে যথা সম্ভব সাহায্য করা উচিত বলে আমি মনে করে থাকি এটি সাহায্য করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে যেমন দান করা বা অনুদান দেওয়া আমাদের কমিউনিটিকে সেবা করেই অনেক পদ্ধতি দিয়ে যেমন দানের মাধ্যমে যখন আমরা রাস্তার দিকে বের হই তখন এসমস্ত ব্যক্তিদের দেখতে পাই তারা ভিক্ষা চাইছে টাকার অভাবে সে সকল ব্যক্তিদের আমরা সহ সাধারণত চেষ্টা করি তারা যেন এই ভিক্ষা বৃত্তি ছেড়ে দিয়ে কোনো ভালো জায়গায় কাজ খুঁজে পায় সে ব্যবস্থা করি নয়তো তার যদি সেই ক্ষমতা না থাকে যদি তারা শারীরিক দিক থেকে অক্ষম হয়ে থাকে তাদেরকে অনুদান দিয়েই দিয়ে আসতে হয় আমাদেরকে এসা যারা সাধারণত সক্ষম হয়ে থাকে তাদেরকে অল্প টাকার ছোটো একটা ব্যবসা করে দেয়া উত্তম বলে আমি মনে করে থাকি অথবা কোনো জায়গায় লেবারের কাজে নিয়োগ করে দেয়া তাছাড়া অনুদানের মাধ্যমে এখন যে সমস্ত ট্রাস্টগুলি রয়েছে বা রিলিফ ফান্ডগুলি রয়েছে সেগুলিতে টাকা দান করানোর মাধ্যমে আমরা সমাজ সেবা করতে পারি এইগুলি অনেক মানুষের ক্ষেত্রেই কাজে লেগে থাকে এই রিলিফ ফান্ডে টাকা দান করলে যথেষ্ট উপকৃত হয় সমাজ দিক থেকে সমাজ অর্থনীতি এবং রিলিফ ফান্ডের ফলে অনেক অসহায় মানুষ তারা দুবেলা দু মুঠো খেতে পায় এবং তারা শান্তিতে জীবনযাপন করতে পারে অনেক মানুষ এমন রয়েছে যারা খিদের অভাবে ফুটপাতে পড়ে থেকে থেকে মারা যায় সে সমস্ত ব্যক্তিদের জন্যই রিলিফ ফান্ড অথবা লঙ্গরখানাকে দান করা অবশ্যই উচিত বলে আমি মনে করে থাকি এভাবে বিভিন্ন ট্রাস্ট এবং তাছাড়া যে সমস্ত অনাথ আশ্রমগুলি রয়েছে বৃদ্ধাশ্রমগুলি রয়েছে অনাথ আশ্রমে সাধারণত অনাথ বাচ্চাদের রাখা হয় যাদের বাবা মা কেউ থাকে না তাদের খরচা খরচা চালানোর জন্য এই দানের ওপরে নির্ভরশীল হয়ে থাকে এই জন্যই অনাথ আশ্রমে যথেষ্ট পরিমাণ দান করা উচিত বলে সকলের আমি মনে করে থাকি এইভাবেই আমাদেরকে দা অনুদান এবং দান দ্বারা অনুপ্রেরণা করা হয় জাগানো হয় এবং সেবা করা হয়